ধর্ম মানুষের মানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে আমাদের পশ্চিমবঙ্গে এই ধর্ম হল মানুষের কল্যাণ সাধন তাই এই বিষয়টিকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য সমাজসেবা বা বিভিন্ন চিকিৎসা ফ্রিতে পুস্তক বিতরণ ধর্মীয় অনুষ্ঠান মানুষের হিতের জন্য করা হয়